ছাব্বিশ সাত দুহাজার উনিশ তিরিশ দশ দুহাজার কুড়ি দুই এক দুহাজার একুশ পাঁচ দশ দুহাজার বাইশ একুশ বারো দুহাজার তেইশ